আমি অয়ন বাবুর দোকানে একটি খাবার অর্ডার করেছিলাম যে আমাকে রাত্রি আটটার সময় ভাত ডাল মাছের ঝাল আর একটা ভাজা দিয়ে যাবেন কিন্তু ওই অর্ডারটা খুব দেরি হয়ে যাচ্ছে রাত্রি আটটায় অর্ডার করলাম কিন্তু এখনও আসছে না এখন রাত্রি নটা বেজে গেল এত ডে দেরি করে যদি ডেলিভারি করে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে আমি এই ডেলিভারিটা কী করে বলব যে তাড়াতাড়ি করতে এর জন্য তো সমাধানের জন্য আমি অনুরোধ জানাচ্ছি ওই সংস্থাকে যোগাযোগ করছি ফোন করছি যে আমার খাবারটা যেন তাড়াতাড়ি চুপ